আমরা দেখতে পাই যে আগে আমাদের বাংলা ভাষা খুব প্রচলিত ছিল কিন্তু এখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে বিশেষ করে অন্য অন্য স্কুল যেমন ইংলিশ মিডিয়াম স্কুল হিন্দি স্কুল এর ফলে আমাদের বাংলা ভাষাটা বিলুপ্ত হতে চলেছে সেখানে ইংলিশ হিন্দি সংস্কৃত এসব ভাষা প্রচলিত থাকে এ জন্য আমাদের বাংলা ভাষা দেখছি যে বিলুপ্তর দিকেই হয়ে যাচ্ছে এজন্য আমরা বাংলা ভাষাকে প্রচলিত করার জন্য আমরা আরও করে বাংলা মিডিয়াম স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এসবের ব্যবহার করা আবশ্যিক